আমি ছোটোবেলা থেকেই বাংলা লেখা লিখতে আর পড়তে দুটোই ভালোবাসি কিন্তু অনেক সময় দেখেছি যে রাই অনেক রাইটার বা লেখকের থেকেও আমি অনেক উপযুক্ত মানে সৃজনশীল বিষয়গুলো খুঁজে পেয়েছিলাম তাদের অনেক সময় সময় অনেক সময় তাদের দেখা গেছে যে কী হয়েছে তাদের মুখ থেকেও লেখা মানে লেখা থেকে আমরা উপযুক্ত লেখার অনুপ্রেরণা পাওয়া পাইনি অনুপ্রাণিত হয়নি বা অনুপ্রেরণা পাইনি হ্যাঁ কিন্তু তাদের লেখার উপরও তো আমাদের অনেক সময় নির্ভরশীল করতে হয় তাদের লেখা তো নিশ্চয়ই খারাপও হবে না কিন্তু তাহলে তারাদের লেখার ওপরই নির্ভর করে আমাদের থাকতে হয় আর সেই কিন্তু আমি বেশিরভাগই আার ক্ষেত্রে আমি দেখেছি যে বিভিন্ন লেখকের লেখা থেকেও আমি উপকার পেয়েছি বা অনুপ্রেরণা পেয়েছি